আমার প্রিয় খেলা কোনটি এবং কী কেন আমি এটি পছন্দ করি সেটি আমি বলতে চাইছি তো আমার প্রিয় খেলা হল ক্রিকেট যেটি খেলতে আমি খুবই ভালোবাসি যেটা আমি ছোট থেকেই খেলার খুব শখ এবং আমি আগে দেখতাম যে টি ভিতে বড় বড় প্লেয়াররা তারা ক্রিকেট খেলছে এবং দেশ ভারতের জন্য খেলছে এবং তারা দেশের নাম উজ্জ্বল করছে তো সেইক্ষেত্রে আমার একটি অনুপ্রেরণা জেগেছিল বিরাট কোহলিকে দেখে তো সেক্ষেত্রে আমার ক্রিকেট খেলার প্রতি ঝোঁক আসে তো আমাদের গ্রামে টেনিস ক্রিকেট প্রচলন আছে এবং আমি সেখানে খেলতে ভালোবাসি এবং আমাদের মাঠে নিয়মিত প্রতিদিন বিকালে খেলা হয় ক্রিকেট খেলা হয় মোট এগারোজন মিলে এই খেলাটি হয় মানে এক একটা দলে এগারোজন মিলে এই খেলাটি হয় তো সেখানে আমি ক্রিকেট খেলতে ভালোবাসি এবং আমি ব্যাট ও বল দুটোই করতে পারি এবং মাঝেমধ্যে দরকার পড়লে উইকেট কিপিংও করি এবং ফিল্ডিংও করি তো সেক্ষেত্রে আমার ক্রিকেট খেলাটি খুবই পছন্দের এবং কারণগুলো তো আগেই বললাম